হ্যাঁ আমি আমাদের এই ঝাড়গ্রামে আসা অনেক পর্যটকদের সাথেই যোগাযোগ করেছি এবং তাদের সাথে ভালোভাবে মেলামেশাও করেছি এবং তাদের সাথে মেলামেশার পরে আমি তাদের কাছ থেকে অনেক রকম শিক্ষা পেয়েছি আমি দেখলাম যে অনেক পর্যটকদের সাথে আমাদের এখানে ঝাড়গ্রাম জেলার মানুষের মিল আছে আবার অনেকের সাথে আমাদের এখানে ঝাড়গ্রাম জেলার কোন মিল নেই কিছু পর্যটক পর্যটকের সাথে আমি কথা বললাম তাদেরও মাতৃভাষা বাংলা এবং তাদেরও ওইখানেও এরকম ছোটোখাটো অনেক ঘোরার জায়গা রয়েছে এবং তারাও এরকম গ্রামেই বড়ো হয়েছেন এবং আমি আরো কিছু পর্যটকদের সাথে কথা বললাম যাদের সাথে আমাদের কোন মিলই নেই এবং যাদের প্রধান ভাষা এবং মাতৃভাষাটাই হিন্দি এবং যারা বাংলাটা বোঝে কিন্তু বলতে অতটা ভাল পারে না এবং তাদের ওইখানে এরকম রাজবাড়ি বা এরকম অরণ্য খুব একটা নেই তাদের ওইখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে পাহাড় সমুদ্র এইসব রয়েছে ওই জন্য তারা ওই তাদের ওইখান থেকে আমাদের এই ঝাড়গ্রাম জেলায় ঘুরতে এসেছেন এবং অনেকে রয়েছে তাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল আছে কিন্তু আবার অনেকে রয়েছে তাদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো মিল নেই এবং তাদের পেশা এবং আমাদের পেশা অনেকটাই প্রায় একই আবার কিছু জনের সাথে রয়েছে তাদের ওইদিকে তারা চাষবাস দেখেই না এইদিকে প্রথম এসে তারা চাষবাস দেখেছে এবং শিক্ষার দিক দিয়ে বলতে গেলে অনেকে রয়েছে আমাদের মতোই গ্রামীণ শিক্ষায় শিক্ষিত এবং অনেকে রয়েছে তাদের এখানে শিক্ষার হার খুব বেশি এবং অনেকের কাছে শুনলাম আমাদের ঝাড়গ্রাম জেলা শিক্ষাগত দিক আগের থেকে অনেক উন্নতি হয়েছে